আমি অনলাইনে একটি প্লাস্টিকের কন্টেনার কিনেছিলাম কন্টেনারটি লাল কালারের এবং খুব টিকসই কনটেইনারটি আর এফ এল কোম্পানির আর ওই একই জিনিস আমি দোকানে গিয়ে দাম করলাম হাজার বারোশো দাম বললো কিন্তু আমি দেখলাম অনলাইনে কিনে আমার অনেক সুবিধা হয়েছে সেখানে আমি জিনিসটা পাঁচশো টাকায় পেয়েছি এবং খুব টেকসই আমার কন্টেনারটি খুব বড়ো ওতে আমি অনেক জিনিসপত্রও রেখেছি এমন কি কন্টেনারটা বহু দিন ব্যবহার করার পরেও দেখছি রঙও কোনো চটেনি আমি ওইটি কিনে খুবই উপকৃত হয়েছি এবং জিনিসটিও খুব ভালো হয়েছে একই জিনিস আমি অনেক জায়গায় দেখেছি দাম বেশি কিন্তু অনলাইনে কেনার পর আমি খুব মানে উপকৃতও হয়েছি